নিম্নলিখিত জায়গাগুলির নাম হলো দিল্লি কলকাতা আগ্রা বাংলাদেশ ইজরায়েল চীন নেপাল ভুটান কলম্বিয়া ই ইস্তানবুল প্যারিস লন্ডন ইংল্যান্ড

মালয়েশিয়া এশিয়া দুবাই আমেরিকা ইউরোপ চীন মালয়েশিয়া ইন্দোনেশিয়া ইত্যাদি ইত্যাদি